আমার এলাকার নিকটবর্তী সব থেকে জনবহুল স্থানটি হলো কলকাতা কলকাতায় আমাদের থেকে তুলনায় জনসংখ্যা অনেকটাই কম কিন্তু কলকাতার অর্থনীতি আবহাওয়া কাঠামো এবং সংস্কৃতি সম্পূর্ণই আমাদের থেকে অনেকটাই আলাদা এবং ভিন্ন এই কলকাতাতেই বিভিন্ন ধরনের জন মানুষ বসবাস করে থাকে এবং তাদের যদি অর্থনৈতিক দিক সেটাও অনেকটা উন্নত এবং আবহাওয়া কাঠামো যদি বলা যায় তো কলকাতার পরিকাঠামো অনেকটাই উন্নত সেখানে অনেক ভালো স্কুল কলের রয়েছে অনেক ভালো হাসপাতাল রয়েছে এবং সেক্ষেত্রে যাতায়াতের যে ব্যবস্থাটা সেইটাও খুবই উন্নত এবং খুবই ভালো তো আমার এরিয়ার থেকে ওই স্থানটি অনেকটাই আলাদা এবং খুবই উন্নত বলে আমার মনে হয়